ভিডিও গেম সম্পর্কে আমি একদমই সচেতন নয় এবং সচেতন হওয়ার কোনো কারণও আমি খুঁজে পাই না ভিডিও গেম খেলতে আমার খুব একটা বেশি ভালো লাগে না ভিডিও গেম খুবই সময় যায় এতে প্রয়োজনীয় সময় নষ্ট হয়ে যায় ভিডিও গেম খেলে তাও অবসর সময়ে যে কয়েকটি ভিডিও গেম আমি খেলেছি সেগুলি হল পাজল গেম ক্যান্ডি ক্রাশ সাগা অ্যাংরি বার্ডস টেম্পল রান ফ্রিফায়ার পাবজি ইত্যাদি ইত্যাদি গেমগুলি আমি কয়েকটি এক আধবার করে চেষ্টা হয়তো করেছি তাও বেশি সময় নয় কয়েক মিনিটের জন্য আমার ভিডিও গেম খেলতে একদমই ভালো লাগে না আমি এটা ভালো লাগে না আমার আউটডোর গেম খেলতে ভালো লাগে ক্রিকেট ফুটবল ইত্যাদি এগুলিই খেলতে ভাল ভালো লাগে ভলিবল খেলতেও ভালো লাগে এই মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যে গেম খেলা হয় এগুলি আমার একদমই পছন্দ নয় এগুলিতে চোখের অনেক সমস্যা হয় এতে শারীরিক অনেক সমস্যা হয় এগুলি আমার কেন কারুর পক্ষেই এগুলি বেশি খেলা ঠিক নয় ভিডিও গেম বর্তমান সমাজকে অনেক ক্ষতি করছে বর্তমান সমাজকে অনেক নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এই গেমগুলি যত কম খেলা হয় ততই ভালো আমি এই গেমগুলি বেশি খেলি না